হ্যাঁ বসাক বাবু এই আছি মোটামোটি চলছে দেখছেনই তো আমাদের শিক্ষাক্ষেত্রে যা চাপ তাই সে তো বোঝা যায় না অ্যাপারেন্টলি তো বোঝা যায় না শিক্ষকদের কি চাপ যাই হোক আপনাকে যেটার জন্য ফোন করেছিলাম মানে সেটা হচ্ছে গিয়ে আমাদের তো প্রজাতন্ত্র দিবস চলে এলো তো প্রতিবার তো আমার আর আপনার ঘাড়ে এসেই সমস্ত দায়িত্ব বর্তায় এবারে কী ঠিক করলেন মানে আমাদের তো এটা মনে হয় তিয়াত্তর তম প্রজাতন্ত্র দিবস হবে তো মানে কোন কি বাইরের কোন অথিতি তথিতি থেকে আনবেন না স্কুলের মধ্যে নিজেরা নিজেরা প্রধান শিক্ষককে এবং পরিচালনা সমিতির সভাপতিকে নিয়ে যেরকম হয় সেরকম করবেন এটার ব্যাপারে একটু আলোচনা করার ছিল হ্যাঁ কিন্তু আপনার প্রস্তাবটা নিঃসন্দেহে ভালো তবে বুঝতেই পারছেন আজকালকার যুগে যদি প্রশাসনিক দিকের কাউকে না আনা যায় অন্তত মনে করুন এই ওয়ার্ডের যে মানে পৌরপিতা আছে কাউন্সিলর তাকে তো অবশ্যই বলতে হবে উনি তো জন অধিকার বলে আসার জন্য ওনার মানে অধিকারই আছে তো ওনাকে মানে এড়িয়ে প্রোগ্রাম করাটা ঠিক হবে না কেন কি আমাদের তো বুঝতেই পারছেন কাজে অকাজে হামেসাই ওনাদেরকে দরকার পড়ে আর তাছাড়া উনি তো উনি প্রায় ক্ষমতা বলে বা নিজের যোগ্যতাতে পৌরপিতা হয়েছেন যে দলেরই হোক না কেন আমি ভাবছি তাহলে ওই একজন শিক্ষাবিদের চিন্তা ভাবনা করুন যে আমি ওই আমাদের যিনি অম্লানবাবু আছেন উনি তো অধ্যাপক ছিলেন ভালো প্রাচীন ইতিহাস সম্বন্ধে খুব ভালো জ্ঞান আছে ওনার দু একটা বইও আছে বাজারে ওনাকে আমি আর আমাদের যে কাউন্সিলর আছে ওনাকে আনি আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালন সমিতির একটা একটা ঠিক করি নাকি তবে ওই দিন কিন্তু ফাইভ টু টুয়েলভ একদম সমস্ত স্টুডেন্টদেরকে স্ট্রিক্টলি বলে দিতে হবে অবশ্যই ড্রেস পরে আসবে আর ড্রেস যেন পরিষ্কার পরিচ্চন্ন হয় ছটার সময় আসবে হ্যাঁ তারপরে অথিতিদের বক্তব্য শেষের পর ওরা যখন মানে প্রেয়ার লাইন থেকে বেরোবে তখন ওদের আপনি একটু দুটো করে লজেন্স বা একটা করে কেক এরকম একটা কিছু দেওয়া যাবে নাকি হ্যাঁ লাড্ডুও দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওই হবে হ্যাঁ পাওয়া যায় আবার কি চকলেট তো অ্যাভেলেবেল চকলেট না পাওয়ার কিছু নেই তেমন কোন খরচাও নেই স্কুল ফান্ড থেকেই হয়ে যাবে ওটা আর ওই তিন জন মনিষীদের ফটো থাকবে তার মধ্যে তো আমাদের ওই সংবিধান রচয়িতা ছাব্বিশে জানুয়ারি সংবিধানে হচ্ছে একটা আম্বেদকারের ফটো অবশ্যই হ্যাঁ ওনার ফটো থাকবে আর নেতাজির থাকবে আর ভগত সিংহয়ের থাকবে এই তিনটে তিন খানা ফটো রাখতে হবে একটা ফুলের ব্যাপার আছে পতাকাটা একটু দেখে নিতে হবে এবার পতাকাটা ভাবছি নতুন নেব একটু বড় ওই আগের পতকাগুলো খুব ছোটো হয়ে গেছে অনেক দিন হয়েও গেছে হ্যাঁ আর তার আগে একটু কালকে স্কুলে এসে মনে করাবেন ওই পতাকার স্ট্যান্ডটাতে রঙ করা একদম অবশ্যই দরকার আমি দেখছিলাম ওই দিন রঙটা পুরো ফেড হয়ে গেছে হ্যাঁ সাদা রং করাতে হবে মালিটাকে বলে দিতে হবে স্কুলে ঠিক আছে আচ্ছা তাহলে মোটামোটি এই কথাই থাকল কালকে আসুন কালকে আসুন স্কুলে তারপর আলোচনা হবে তারপর আমরা আলোচনা করে প্রধান শিক্ষক মহাশয়কে জানাবো তারপর দেখব উনি কী ডিসিশান নেন ঠিক আছে আচ্ছা রাখবেন ঠিক আছে রাখুন